কয়েক বছর আগে পুরোনো মোবাইল এবং বর্তমান মোবাইল ফোনের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় বর্তমানে স্মার্ট ফোনগুলিতে এখন অনেক ব্যবস্থা চালু হয়েচে যার ফলে মানুষ যেমন সুবিধাও পাচ্ছে তেমন অসুবিধার অসুবিধারও সম্মুখীন হচ্ছে আগের তুলনায় এখন কীভাবে নেটওয়ার্ক সংযোগ সংযোগ কাজ করে আগের তুলনায় এখন নেটওয়ার্ক ভালো কাজ করে এখন সামনা সামনি অনেক তা অনেক টাওয়ার তৈরি করা হয়েছে এগুলি নেটওয়ার্কের কোনো অসুবিধা হয় না আমি জিও সিম ব্যবহার করি এবং তাতে প্রতি মাসে রিচার্জও করি আমি দুশো উনচল্লিশ টাকায় এক মাসে রিচার্জ করি আঠাশ দিনের রিচার্জ করি তাতে দেড় জি বি করে পার ডে নেট দেয় এবং আনলিমিটেড কলের ব্যবস্থা আছে